পুরুলিয়া জেলায় প্রধান পরিবহন বিকল্পগুলি বলতে সড়কপথ আর রেলপথ সড়কপথ সবসময় যে আমাদের ঠিক থাকে সেটাও নয় আর সড়কপথে বাস চলাচল করে তারপর রয়েছে ব্যক্তিগত যে সমস্ত গাড়ি আরও রয়েছে মোটর বাইক বেশিরভাগ মানুষ মোটরবাইকে যেতে পছন্দ করে এবং কিছু কিছু যাদের বাড়িতে মোটরবাইক নেই বা চার চাকার কোনোরকম গাড়ি নেই তারা কিন্তু বাসে যাতায়াত করতে পছন্দ করে তো সেটা সবথেকে নিরাপদ বলে মনে হয় এমনকি যখন মানুষজন যাতায়াত করে সবাই যে ভালোভাবেই যায় এমনটাও নয় কখনও কখনও তাদেরকে বিপদেও পড়তে হয় কারণ হয় রাস্তা সবসময় ভালো থাকে না অনেক সময় রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টও হয় ফলে মানুষজনের যাতায়াত কিন্তু বিঘ্নও ঘটে আরও রয়েছে রেলপথ রেলপথ রেলপথ যারা ধরতে এসে রেলে যারা চড়তে এসে ট্রেন দিয়ে যারা বাইরে যেতে চায় তারাও কিন্তু অনেক দূরে অনেক দূর থেকে এসে পরে পুরুলিয়ার যে জংশন পুরুলিয়ার যে স্টেশন সেখানে এসে পৌঁছাতে হয় তাদের সামনাসামনি কোনো স্টেশন না থাকায় সবাইকে কিন্তু সেই পুরুলিয়া শহরেই এসে পৌঁছাতে হবে তাছাড়া কোনোরকম বড়ো সেই স্টেশন বা সামনে কোনো গ্রামে স্টেশন নেই আর রয়েছে যে সমস্ত রাস্তা সেগুলো রয়েছে একটা জাতীয় সড়ক বত্রিশ নম্বর যেটা এখন হয়েছে আঠেরো নম্বর জাতীয় সড়ক আরও রয়েছে অনেক জাতীয় সড়কের ভাগ রয়েছে সেগুলো দিয়েও যাতায়াত করে বাস ব্যক্তিগত গাড়ি আর রয়েছে মোটরবাইক মানুষজন সবাইকেই যে মোটরবাইক আছে এমনটাও নয় কেউ কেউ হেঁটেও কিন্তু এখনো পর্যন্ত যাতায়াত করে সাইকেলও রয়েছে তার মধ্যে মানুষজন সবাই কিন্তু সুযোগসুবিধা ভোগ করে এমনটা নয় কেউ কেউ অসুবিধার মধ্যেও জীবন যাপন করছে